কৃষকরা পশুর বর্জ্য যেভাবে তারা ব্যবস্থা করে সেটা হলো তারা এই যেমন গোরুর গোবর গোরুর যে বর্জ্য পদার্থ গোরুর পায়খানা যেটাকে আমরা বলছি তাকে তারা এইভাবে ব্যবহার করে সার হিসাবেই বেশিরভাগ কৃষকরা তারা ব্যবহার করে কেউ কাঁচা অবস্থায় আবার বা কেউ বা সেটাকে ঘুঁটে বানিয়ে বা শুকনো করে সেটা তারা মাটির সঙ্গে মিক্সড করে বিভিন্ন গাছের গোড়ায় লাগানো বা যখন কোনো ফসল তারা প্রথম ফলায় সেটা সারটাকে বানানোর জন্য প্রথমে মাটি বা মাটির সঙ্গে গোবর বা অন্যান্য যে সমস্ত সার থাকে কম্পোস্ট জাতীয় সার সেগুলো মিশিয়ে তারা প্রথমে মাটিটাকে মানে উর্বর ক্ষমতা বাড়ানোর জন্য তারা মাটিটা আগে তৈরি করে তার পরে তারা ফসলটা ফলায় এছাড়া কী হয় যে কোনো গাছ যখন প্রথম তারা লাগায় বা অন্য অন্য ছোটো গাছ বলুন বা বড় গাছ বা তার গোড়ায়ও এই গোবরটাকে গোবর সার হিসাবে দেওয়া হয়